বাড়িতে গ্যাসের রান্নার ক্ষেত্রে সতর্ক সতর্কতা অবলম্বন করা উচিত যেমন সিলিন্ডারের গায়ে ভিজে বস্তা দিয়ে জড়িয়ে রেখে রান্না করা উচিত যেমন সিলিন্ডার থেকে ওভেন দূরত্বে রাখা উচিত যখন গ্যাস জ্বলবে তো তখন নিজেকে সাবধানতা বোধ করা উচিত এবং যে রান্না করবে তাকে সতর্ক থাকা উচিত বাড়ির বাচ্চাদের গ্যাসের আগুন থেকে দূরে রাখা উচিত আমরা গ্যাসের থেকে গ্যাসে রান্নার থেকে যে রান্না করে তার অনেক সতর্কতা বোধ করতে হয় এবং গ্যাস গ্যাসের কাছাকাছি কোনো আগুনের আগুন জ্বালানো উচিত নয় বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাকে গ্যাসের কাছে নিয়ে যাওয়া ঠিক নয় যে কোনো টাইমে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা গ্যাসের থেকে যতটা এড়িয়ে থাকতে পারি গ্যাস গ্যাস গ্যাসের পাশে ধূমপান করা উচিত নয় যারা ধূমপান করে তাদের খেয়াল রাখতে হবে যে গ্যাসের পাশে ধূমপান করব না গ্যাসের থেকে দূরে যেয়ে ধূমপান করব আমরা গ্যাসের আমরা গ্যাসের যে কোনো

গ্যাসের থেকে যে কোনোভাবে বিপদ থেকে এড়িয়ে থাকতে পারি তার জন্যে সবাইকে অবলম্বন করা উচিত আমাদের